আমার কাছে বিভিন্ন পত্র পত্রিকার বিশেষ সংস্করণ রয়েছে বা হার্ড কপি রয়েছে এবং সেই বই পত্রিকা হিসেবেই রয়েছে যেমন উরবর্তন পত্রিকা আরও নানাধরণের পত্রিকা সেগুলো হয়ত আমি কখনও সেখানে লেখা দিয়েছি সেই হিসেবেই কিনেছি